ভুল খুব একটা বিষয়টা নয় তবে যেহেতু একান্নবর্তী পরিবার থেকে আমি এসেছি সে ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে মানসিক চাপে হোক বা বিভিন্ন রকমভাবে হলেও একটা ঝামেলা সৃষ্টি হতে পারে বিভিন্ন অনেকগুলো সদস্যের মধ্যে সে ক্ষেত্রে বিষয়টিকে শান্তভাবে মাথায় রেখে বোঝাপড়া করে নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছনোর কাজটি আমি করেছিলাম সে ক্ষেত্রে বলা যেতে পারে ভুল খুব একটা কিছু করেছি বলে সে রকম এখনও পর্যন্ত হয়ে আসেনি